আমি ছাড়া আমার পরিবারে আর কেউ বাগান করতে তেমন আগ্রহী নয় কিন্তু আমি যখন বাগান করি তখন তারা আমায় সাহায্য করে আমার হাজব্যান্ড আমার খুব সাহায্য করে সে আমাকে প্রতি পদে পদে বলে এই করা উচিত ওই করা উচিত নয় আমি যখন থাকি না তারা আমার বাগানের অনেক ভালো করে খেয়াল রাখে তাই আমি খুব ভালো থাকি যে আমার বাড়ির লোক আমাকে এগুলি করতে আগ্রহ দেয় তারাও আগ্রহী আমার সাথে একটু একটু কাজ করতে কিন্তু তেমন ভাবে আগ্রহটা তারা দেখায় না যতটা আগ্রহ আমি দেখাই কিন্তু তাও তারা বাগান করতে আগ্রহী কিছু কিছু কাজ তারা আমার জন্য অনেক সহজেই করে দেয় যেটা আমার জন্যে অনেক বেশি সাহায্যকারি হয় তাই বাগানের আগ্রহ থাকা না থাকার ওপর কোনো কিছু নির্ভর করে না যখন বাগানে গাছ থাকে তখন সবারই মনে হয় যে একটু জল দিয়ে গাছগুলোকে সুন্দর করে দিই যাতে গাছগুলো অনেক ভালো করে বৃদ্ধি পায় গাছের ফল তো সবাই খায় ফুল তো সবাই দেখে তাই বাগানও সবাই করে একসাথে আমার বাড়ির লোকও আমাকে সাহায্য করে